হ্যাঁ আমার এলাকায় সবচেয়ে বড়ো ঐতিহ্যবাহী বহু দিনের পুরাতন পূজা হয় অনুষ্ঠান হয় যেটা হলো দুর্গা পুজো সেখানে বাইরে থেকে পর্যটকদের বাইরে থেকে অনেক মানুষ আসে আমার গ্রামে পূজা দেখতে খুবই আনন্দ উপভোগ করে তারা প্রতি বছরই আসে যেহেতু দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব অনেকে বাঙালি না হয়েও সেই পূজায় যোগদান করে আমি খুবই আনন্দ উপভোগ করি দুর্গা পুজোটাকে খুব খুব প্রাণের থেকে প্রাণের থেকে আমি আনন্দ উপভোগ করি ওটা আমার প্রাণের বছরে একবার হয় মা আসে সেটা আমার এলাকায় খুব বড়ো করে ধুমধাম করে অনুষ্ঠান করা হয় পূজা করা হয় আমরা সেই পূজায় যোগদান করি এবং খুব আনন্দ উপভোগ করি